আমার এলাকার মানুষ বিভিন্ন স্বাস্থ্য সমক স্বাস্থ্য সমস্যাগুলির সম্মুখীন হচ্ছেন যেমন এখনকার যুগে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে কিন্তু আগেকার তুলনায় আগে মানুষের রোগ ব্যাধি অনেকটা কমই হতো কিন্তু এখন মানুষের রোগ ব্যাধি বেশি হয় কারণ তারা পুষ্টিকর ঠিকঠাক মানে খাবার খাবার খাবার খায় না বলে সেই জন্যে মানুষ মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে যেমন এখন মানুষের ডায়বেটিস সুগার তাছাড়া প্রতিটা মেয়ে এখন মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাওয়ায় পরে তাদের মানে সিস্ট এ হচ্ছে মানে সিস্ট হচ্ছে এবং সিস্ট হওয়ার পরে অনেক মানুষ মানে মাতৃত্ব হারিয়ে ফেলছে অনেক মেয়েরাই তাছাড়াও মানুষের মানে খাওয়া দাওয়ার জন্যে তাছাড়াও মানুষের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বিভিন্ন খাওয়া দাওয়ার কারণে তাদের গ্যাস হচ্ছে যেমন ফাস্ট ফুড খাচ্ছে ফাস্ট ফুডের জন্যে মানুষের গ্যাস হচ্ছে গ্যাস অ্যাসিডিটি বিভিন্ন রকম রোগ হচ্ছে তাছাড়াও মানুষের কিডনির সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে এইসব মানুষের আমার এলাকার মানুষের এইসব রোগ ব্যাধি হচ্ছে তাছাড়াও আগের মানুষ মানে সব কিছু পুষ্টিকর খাবার খেত যেমন নিজেরাই মানে যদি চাষ বাস করত সেই শাক সবজি মাছ এবং গরুর দুধ কিন্তু এখন সেগুলো মানুষ পাচ্ছেন না তারা এইসব কিছু এখন কিনে খাচ্ছে যেমন বাজারে যেগুলো উঠছে শাক সবজি ওগুলো সবই সার দাওয়া সার দেওয়া শাক সবজি এবং দুধ বলতে গরু এখন চাষ করে না মানে গরু মানুষ পোষে না সেই কারণে মানুষ দুধ দুধের ভাগ খুব কম খায় এবং শুধু মানে যেটা খায় তা কেমিক্যালযুক্ত দুধ বাজারে বিক্রি হয় সেটাই মানুষ খায় সেই কারণে মানুষের এখন রোগ ব্যাধিগুলো হচ্ছে